আমি যখন পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম তো সবাই মিলে প্রথমে খুব আনন্দ করছিলাম কিন্তু ফিরে আসার সময় আমাদের গাড়িটা পাহাড়ের গা বেয়ে আসছিল আমার ইচ্ছে ছিল ট্রেনে আসারই কিন্তু কিছুজন বন্ধু বললো পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পাহাড়ের ছোট্ট সরু রাস্তা হয়েই গাড়ি করে যাব তো তাদের কথা মতো আমি সেরকমই কাজ করলাম সবাই মিলে একটা গাড়ি নিয়ে পাহাড়ের গা বেয়ে আসছিলাম আসতে আসতে হঠাৎ করে লক্ষ্য করলাম কিছুটা দূরে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে তারা রাস্তা পাশ কাটিয়ে এগোতে পারছে না কিছু দূর যাওয়ার পরে তারা পাশ কাটানোর চেষ্টা করল এগোতে গিয়ে তারা হঠাৎ করে লক্ষ্য করল কোনও রাস্তা পাচ্ছে না তখনই হঠাৎ করে পিছনের গাড়িটা পাহাড়ের খাদে গিয়ে পড়ে গেল পাহাড়ের খাদে গিয়ে পড়ে যাওয়ার পর সেই গাড়ির মধ্যেই চারজন ছিল কিছুক্ষণ পর অনেকেই সেখানে নামার চেষ্টা করলো কিন্তু কেউ তাদের আর কোনও খোঁজ পেলো না এই ঘটনাটি আমার কাছে খুবই ভয়ের ছিল এবং সেখান থেকে ফিরে আসার পরও অনেকক্ষণ সময় ধরেও আমি সেই ভয় কাটিয়ে উঠতে পারিনি মাঝে মাঝে ঘুমের মধ্যেও আমার সেই পাহাড়ের দৃশ্য মনে পড়ছিল তাদের চিৎকার আর্তনাদের শব্দ মনে পড়ছিল এই নিয়ে আমি খুবই দুঃখিত ও কষ্টে ভয়ে ছিলাম